রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীর বই থেকে যে দুই বিঘা জমি যে কবিতা এই কবিতাটি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে এবং আমার জীবনে সারা দিয়েছে একজন ভৃত্য তার যে দুই বিঘা জমি সেই দুই বিঘা জমিতে তার সম্ভব সেটিকেও গ্রাস করে নিতে চাইছে তার মনের সমস্ত কিছুই তার ঋণের দায়ে শেষ হয়ে গেছে বাকিটুকু ভিটে মাটি যেমন দুর্ভিক্ষে জমে আছে সেই জমিটুকু এই যে মনিব তার লোভ লালসা তাকে ভিটা ছাড়া করার জন্য তাকে জমিটা তার কাছ থেকে কেড়ে নিতে চাইছি এটি জন্য একটা আমার পক্ষে মর্ম বেদনা কাহিনি এটি আমার জীবন খুব প্রভাবিত করেছে তার জীবন